পশ্চিমবঙ্গে প্রচলিত প্রধান ধর্মগুলি হল হিন্দু ইসলাম খ্রিস্টান এবং জৈন হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো যা আশ্বিন মাসে অনুষ্ঠিত হয় খুবই ধুমদামের সাথে মহালয় থেকে দশমী পর্যন্ত চলে এই অনুষ্ঠান এছাড়া মুসলমানদের ঈদ উল ফিতর ঈদ উদ জুহা মহরম ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠানের আড়ম্বর সহকারে পালন করা হয়